আমাদের স্থানীয় উৎসব হল বারো মাসে তেরো পার্বণ বৈশাখ মাসে প্রথমে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে নতুন জামাকাপড় কিনে পরেন পরেন সবাই বাঙালিরা এবং এটা উৎসব হিসাবে পালিত হয় বাঙালিদের ঘরে ঘরে আর অক্ষয় তৃতীয়ায় দোকানে দোকানে পুজো হয় হালখাতা হয় মিষ্টি বিতরণ হয় জ্যৈষ্ঠ মাসে আমাদের গ্রামে হচ্ছে চব্বিশ পর হয় এবং জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে মঙ্গলচন্ডী পুজো হয় অষ্টম প্রহরে খুব অনুষ্ঠান হয় আর আষাঢ় মাসে রথ সোজা রথ এবং উল্টো রথ রথে প্রচুর আত্মীয়স্বজন আসে আমাদের বাড়িতে এবং রথে এনে ধুমধাম করে পালন করা হয় রথে বড় করে মেলা বসে আর শ্রাবন মাসে ঝুলন পূর্ণিমা ঝুলন পূর্ণিমা হচ্ছে এখানে খুব বড় করেই পালন করা হয় এবং ঝুলনে এখানে মেলা বসে এমনকি ঝুলনে শং সাজানো হয় তারপরে অনেক আত্মীয়স্বজন আসে এবং ধুমধাম করে পালন করা হয় আর ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো হয় পরিবহন ব্যবস্থার ভালোর জন্য এখানে বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করে এবং বড় মেলা বসে আর আশ্বিন মাসে দূর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা একমাস আগে থেকে মানুষের জামাকাপড় কিনে বা হচ্ছে বাজার করে শপিং বাজার করে আর তারপরে থাকে লক্ষ্মী পুজো কালী পুজো কার্তিক পুজো তারপর হচ্ছে পৌষ মাসে পৌষ সংক্রান্তি পুজো থাকে পিঠে পার্বনের পুজো থাকে মা আমাদের গ্রামে গঞ্জে চারদিকে পুজো হয় হাতিঘোড়া ঠাকুরের আর মাঘ মাসে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো স্কুলে স্কুলে ক্লাবে পাড়ায় এবং ছেলেমেয়েদের ওই পুজোতে খুব আনন্দ হয় বাঙালিরা ওইটাকেই ভ্যালেন্টাইন্স ডে বলে এবং বা চৈত্র মাসে হোলি আর গাজন উপলক্ষেও প্রচুর বড় অনুষ্ঠান হয় প্রচুর ভক্ত হয় এইভাবে অনুষ্ঠান পালিত করা হয়